সার্ফিংয়ের মাধ্যমে আমার জীবনে বেশ কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে সমুদ্রর সাথে আমি অনেক ভালো সময় কাটিয়েছি তাই এটি আমার জীবনকে খুব ভালোভাবে প্রভাবিত করেছে